আমার সম্প্রদায়ের বাইরে আমি যখন ট্রাভেল করতে গিয়েছি অনেক বাইরে বাইরে যখন ট্রাভেল করতে গিয়েছি তখন অনেক জায়গায় দেখেছি একটা খুব বাজে প্রথা রয়েছে বা প্রভাব পড়ে গ্রামের মানুষদের কাছে যেমন বলে নাকি ডাইনি ডানে ধরেছে এই কথাটা খুব প্রভাব করে যে একটা মানুষের প্রতি মানুষকে আরেকটা খারাপ অতৃপ্ত আত্মা নাকি ধরে ফেলেছে তার কারণে সে নাকি অন্য মানুষদের রাত্রে রক্ত খেয়ে ফেলে বা তারা নিচের দিকে পা করে উপর দিকে হাত করে চলতে পারে তারা ওইটা নাকি করতে পারে এটা আমরা খু শুনে খুবই আচমকা ও একটা কীরকম হয়ে গিয়েছিলাম যে অবাক হয়ে গিয়েছিলাম যে এরকমভাবে কোনো মানুষ হতে পারে নাকি এখনও গ্রামে এই কুসংস্কারগুলো চলছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এরকম ডান বলে কিছু হয় না বা কোনো অতৃপ্ত আত্মা বলে কিছু হয় না যে আত্মাগুলো মানুষকে ধরে ফেলে বা ভূতে ধরেছে যেরকম বলে যে ওখানে এখানে থুতু ফেলিস না ওখানে থুতু ফেলিস না থুতু ফেললে ভূতে ধরবে বা কোনো খারাপ আ হাওয়া গায়ে লাগবে এরকম কুসংস্কারের অনেক বাইরে গিয়ে গিয়ে অনেক কুসংস্কারের মধ্যে সম্মুখীন হয়েছি আমরা এবং সেই সম্মুখীন হতে গিয়ে আমরা তাদেরকে আবার বলেওছি যে এইগুলো ঠিক না এইগুলো কুসংস্কার এখন উন্নত হচ্ছে এখন অনেক প্রযুক্তি বাড়ছে এখন বিজ্ঞানের দিনে আপনারা এখনও কুসংস্কারের মধ্যে পড়ে রয়েছেন এগুলো যাতে না করে তার জন্যও আমরা অনেক কিছু বলেছি এবার দেখা এবার দেখা যাবে তবুও গ্রামে গ্রামে মানুষদের কুসংস্কার অনেকটাই প্রচলিত আছে কুসংস্কার এখনও থাকবে মানুষের মধ্যে থেকে যাবে হয় হয়তো সারা জীবন